হ্যালো হ্যাঁ এই এখন যে ইয়ে ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে আপনারা যে কাজটা করছেন তো এইটা সমাজকে আপনার কীভাবে মানে সমাজের যে ইয়ং যে বেকার ছেলেরা আছে তাদেরকে ইনকামের পথটা কীভাবে দেখাচ্ছেন

ও কে ধন্যবাদ